একটি পাবলিক ক্লাবের প্রকল্পের বিভিন্ন দেশের সাথে সম্পর্কিত হতে পারে আপনার উল্লেখিত প্রশ্নে অঞ্চলের বাসিন্দাদের জন্য উপলব্ধ কোনো পাবলিক ক্লাব বিশেষ সম্পূর্ণ নির্দিষ্ট তথ্য আছে কিছু প্রায়শই পাবলিক ক্লাবের উদাহরণ হতে পারে স্পোর্টস ক্লাব সোশাল ক্লাব কালচারাল ক্লাব শীতল ও বন্যায় উপযোগী ক্লাব ইত্যাদি স্পোর্টস ক্লাবগুলি সাধারণত খেলাধুলার জন্য একটি সময়সূচী প্রদান করে এবং সাধারণত খেলাধুলার সুযোগ প্রদান করে যা বয়েসের সীমাবদ্ধতা বা খেলাধুলার প্রাসঙ্গিক নির্দেশটির ওপর ভিত্তি করে হতে পারে সোশাল ক্লাবগুলি সাধারণত একটি সামাজিক পরিবেশ প্রদান করে যা সদস্যদের পারিবারিক সামাজিক এবং অংশে সম্পর্ক ও আমেজ করতে সাহায্য করে কালচারাল ক্লাবগুলি সাধারণত সংস্কৃতিক অনুষ্ঠান শিল্প ও সাহিত্যিক কর্মকান্ডে আবদ্ধ থাকে এবং সদস্যদের মধ্যে সংস্কৃতি ও শিল্পের উদ্ভাবন প্রচারের জন্য প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করতে পারে শীতল ও বন্যায় উপযোগী ক্লাবগুলি সাধারণত বন্যা ও পরিস্থিতির উন্নয়নে সচেতন ও প্রকৃতি প্রণীত করতে পারে এই ধরণের ক্লাবগুলি বন্যার সুস্থ ও সাপ্তাহিক ট্রিপের আয়োজন করতে পারে এবং বন্যা সংরক্ষণ জীববৈচিত্র্য ও পরিবেশে সংরক্ষণে অংশগ্রহণ করতে পারে এই ক্লাবগুলি আপনার অঞ্চলে বিদ্যমান হতে পারে অথবা আপনি অন্য কোনো পাবলিক ক্লাবের জন্য আপনার অঞ্চলের বিশিষ্ট সুযোগ এবং বয়েসের গ্রুপগুলির উপর ভিত্তি করে সন্ধান করতে পারেন আপনার অঞ্চলের স্থানীয় সংবাদপত্র ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইটগুলি সামাজিক মাধ্যম গুলি এবং লোকাল সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারেন